পশ্চিমবঙ্গের প্রধান ক্রীড়া সুবিধা ভেনুগুলোর মধ্যে অনেক নাম রয়েছে যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম বারাসাত স্টেডিয়াম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গন এছাড়া আমাদের কলকাতায় রয়েছে ইডেন গার্ডেন্স ইত্যাদি নানা স্টেডিয়াম